যখন আমি স্কুলে পড়াশোনা করতাম তখন এই সম্পর্কে পিছনে পিছনে টপিকগুলো আছে ওগুলো ছায়াপথ এগুলো এগুলো হচ্ছে ভূগোল তখন তখন এই সবগুলো তখন ধারণা ছিল না আমার এখন যেহেতু এখন বয়স হয়ে গিয়েছে এখন এই সম সম্বন্ধে পড়ে না আমি আশা আশা করি মানে বড় বড় বিজ্ঞানীরা আছে যারা পড়াশুনা করে তারা ঘটনা আচরণ করতে পারবে বাইরেও তার বাইরেও আর অধ্যয়ন করতে পারবে এ সম্পর্কে আমার ধারণা নেই